বাংলার জনগণ তাদের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করতে এবং সম্মান করতে যে কাজগুলি করে সেইগুলো হলো বিভিন্ন স্কুল কলেজ যে অনুষ্ঠানগুলো পালন করে সেই অনুষ্ঠানগুলিতে তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখে যেমন কবিতা আবৃতি নাটক যেমন গান নিত্র এই সব বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা রাখে এগুলো তারা রাখে একমাত্র তারা তাদের সংস্কৃতিটা তো সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য সংস্কৃতিকে সম্মান করে তার জন্য এসব বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা রাখে এবং আমাদের মাতৃভাষা বাংলা ভাষা তারা বাংলা ভাষাকে সম্মান জানাতে একুশে ফেব্রুয়ারি নিজের মাতৃভাষা দিবস হিসাবে তারা পালন করে বাংলা ভাষাকে মানুষ প্রচুর সম্মান করে এবং তারা বাংলা ভাষা বলতে খুব পছন্দ করে এটাই হলো বাংলা ভাষার প্রতি বাংলার জনগণের ভালোবাসা